একটি ব্যবসা শুরু করার আগে গ্রামের মানুষের অঅ মানুষকে অনেক চ্যালেঞ্জের সন্মুখীন হতে হয় যেমন আগে দেখতে হয় যে কোন জায়গাটার মধ্যে ব্যবসা শুরু করলে ব্যবসা ভালো চলবে সেই জায়গাটাকে তারপর কেনা কিনে সেই জায়গাটায় যেমন অনেক জিনিস ধরে সেই জায়গাটায় সেইরকম মতো বাড়ি তৈরি করা তৈরি করে সেই জায়গাটার মধ্যে অনেক কিছু জিনিস রেখে সেই জিনিসগুলোকে পরিণত করে সেই দোকানটিকে চালু রাখে এবং মানুষের সঙ্গে ব্যবহার ভালো রাখা যদি না আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাখি মানুষ আমার দোকানের দিকে কোনোদিনই ফিরে তাকানোর চেষ্টা করবে না মানুষ যদি না আমার দোকানে আসে আমার দোকানের জিনিসও বিক্রি হবে না আমি সেই জিনিসটাই ব্যবহার করি গ্রামে ভারতে ব্যবসাকে সমর্থন করার জন্য আমাদের ভারতবর্ষ ব্যবসা সমিতি শুরু করেছে একটি লোন প্রদানের জন্য লোন যা ব্যবসা সমেত যারা ব্যবসা করে তাদেরকে লোন প্রদান করে তারা যেমন লোন দিয়ে যে আরও যে ব্যবসাকে বড়ো করতে পারে তাদেরকে লোন দিয়ে সাহায্য করে এবং পরে সেই লোনটা যেমন ঠিকমতো দিতেও পারে সেই ব্যবস্থাও তারা করে দেন এবং তাই সেই ব্যবসার ওপরে একটা ব্যবসায়ী ইনসিওরেন্সও করে রাখেন তারা যেমন ব্যবসায় যদি ঝড়ে বা জলে কোন ক্ষতিও হয়ে যায় সেই ব্যবসার মধ্যে সেই লোন ব্যবসার ইনসিওরেন্সটা থাকলে সেই ব্যবসা ইনসিওরেন্সের টাকাটা আবার ফিরে পায় এবং সেই ব্যবসার আমাদের ভারত ব্যবসার কমিউ মানে ভারত ব্যবসার হচ্ছে সমর্থকরা অনেকটাই সাহায্য করে আমাদেরকে ব্যবসা করতে